এই মুহূর্তে আমার সবচেয়ে পছন্দের দল হল কলকাতা নাইট রাইডার্স যেহেতু আইপিএল চলছে তো কলকাতা নাইট রাইডার্সই আমার সবচেয়ে প্রিয় দল এবং এই খেলা আমার জীবনে বহুমূখী প্রভাব ফেলে যেমন আমাকে হারতে হারতে জিততে শেখায় এই বিগত আগের দিনেই একটি ম্যাচ আমি দেখছিলাম যেখানে প্রায় এক ওভারে আঠাশ রান প্রায় হেরে যাওয়া ম্যাচই বলতে পারে সেখান থেকে পরপর পাঁচটি ছক্কা এবং তারই সঙ্গে কলকাতার জয়লাভ এটা আমাকে দেখিয়েছে যে একদম কিনারা খাদ দিয়ে গিয়েও কীভাবে মানুষ আবার জয়ে ফিরে আসতে পারে এইভাবে বিভিন্ন জীবনে প্রভাব আমাকে প্রভাব ফেলে ক্রিকেট আমার জীবনে দ্বিতীয়ত ক্রিকেট আমার জীবনে মানসিক শান্তি নিয়ে আসে আমরা সবাই বিভিন্ন কাজের মাধ্যমেই থাকি পড়া হোক বা অফিসের কাজ হোক দিনের শেষে একটা খেলা বা মনোরঞ্জনের বিষয় যদি আপনাকে মানসিক শান্তি দেয় এর থেকে ভালো আর কি হতে পারে ক্রিকেট দেখলে ওই খ কিছুক্ষণের জন্য আপনি আপনার জগতের সহস্র চাপ সমস্ত দায় ভুলে যেতে পারেন এবং সেইসব ভুলে গিয়ে আপনি ক্রিকেটে মনোযোগ নিবেশ করেন তাদের খেলা দেখেন এবং তার ফলে আপনি ক্রিকেটের সঙ্গেই নিজেকে যুক্ত করে ফেলেন এছাড়াও ক্রিকেট নিজে খেললে আমি যেমন আমি বলেওছিলাম যে আমি নিজেও ক্রিকেট খেলি আপনার শারীরিক সুস্থতাও বজায় থাকবে আমি বিভিন্ন রোগের মধ্যে দিয়ে ভুগি কিন্তু তারপরেও যে আমি সুস্থ থাকতে পারি এজন্য আমি ক্রিকেট খেলাকেই পুরো কৃতিত্ব দেব কারণ ক্রিকেট না খেললে হয়তো আমার পক্ষে এভাবে বেঁচে থাকা সম্ভব ছিলনা এত শারীরিক অসুস্থতার পরও ক্রিকেট খেলাই আমাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করেছে এবং আমার মানসিক বিকাশ ঘটাতেও ক্রিকেট খেলা যথেষ্ট সাহায্য করেছে সাংস্কৃতিক আদান প্রদানও ক্রিকেট খেলাতে যথেষ্ট সাহায্য করেছে কারণ আমি আমার জেলার হয়ে বিগত বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্যে খেলতে গেছিলাম তো রাজ্যে খেলতে যাওয়ার দরুন আমি বিভিন্ন রাজ্যের সংস্কৃতির সংস্পর্শে আসি তাদের সংস্কৃতিগুলোকে জানতে পারি যেমন আমি উড়িষ্যার সংস্কৃতিকে জানতে পারি সেক্ষেত্রে আমি পুরী বা বিভিন্ন ধরনের জায়গায় গিয়ে তাদের সংস্কৃতিগুলোকে সাথে মিশতে পারি তাদের ভাষা তাদের গান নাচ সে সংস্কৃতিগুলিকে জেনে তাদের সাথে মিশে তাদের যে বন্ধুত্বপূর্ণ বা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বেড়ে উঠতে পারি ক্রিকেটের জন্য এরজন্য ক্রিকেটের ভূমিকা আমার জীবনে অপরিসীম এই খেলা আমি কোনদিনই ছেড়ে দিতে পারবো না তাছাড়াও বিভিন্ন বেদনার সময়ও আমাকে খেলা প্রবলভাবে সাহায্য করেছে বিভিন্ন দুঃখ ভুলে যেতে খেলা বিভিন্নভাবে সাহায্য করেছে দুঃখ ভুলতে তো অপরিসীম সাহায্য করেছে খেলা খেললে সেই সময়টায় আমি ক্রিকেটেই নিজেকে মন নিয়োজিত করে থাকি ফলে সেইসময় আমি অন্যকিছু দায় চিন্তা বা দুঃখ বেদনার কথা ভাবতেই পারিনা সেক্ষেত্রে পরবর্তীকালে কী হবে কী করতে হবে কত রান করতে হবে কীভাবে ম্যাচ জেতাতে হবে সেই ভাবনার মধ্যে দিয়েই আমার সময় অতিবাহিত হয়ে যায় ফলে ক্রিকেট আমার জীবনে এই বহুর্মুখী প্রভাব ফেলে থাকে